আমার রান্না ঘরেতে সমস্ত ধরনের রান্নার সরঞ্জাম আছে গ্যাজেট আছে যেইগুলো ছা কোনোটা ছাড়াই রান্না করা অসম্ভব লাইক গ্যাস গ্যাস ছাড়া কি আমরা রান্না করতে পারি অবশ্যই উনুন লাগে উনুন কো উনুন ছাড়াও আমরা রান্না করতে পারি না কিন্তু আমাদের বাড়িতে তো গ্যাস ব্যবহার করা হয় সেই জন্য গ্যাসটাই আমার ম কাছে মনে হয় যে এটা অপরিহার্য তাছাড়া এছাড়া রান্না করার জন্য তেল মশলাপাতি এই সমস্ত কিছুই তো লাগবে এগুলো ছাড়া আমরা কীভাবে রান্না করব তারপর রান্না ত কীসে করব তার জন্য তো মানে কড়াই তার পরে হচ্ছে তার বাটি খুন্তি হাতা এই সমস্ত কিছু জিনিস লাগবে এছাড়া জল জল সবজি কী রান্না করব সে তার সরঞ্জাম সেগুলো তো সব কিছুই লাগবে এগুলো তো ছাড়া তো আমরা রান্নাবান্না করতেই পারব না আর রান্না করতে আমার খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের রান্না করি ট্রাই করি নতুন নতুন নতুন রেসিপি দেখি ইউটিউব দেখি ইউটিউব দেখেও বিভিন্ন ধরনের রান্না করার চেষ্টা করি নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে এবং সবাইকে খাওয়াতেও খুব ভালো লাগে এই রান্নাবান্নার প্রতি আমার অনেক ধরনের ন্যাক আছে এই খুব ইচ্ছে হয় যে বড় হয়ে একটা বড় ধরনের কোনো রেস্তোরাঁতে কাজ করব রান্না করব বিভিন্ন আমার রান্না যাতে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে অনেক অনেক নতুন নতুন ধরনের রেসিপি রান্না করি বিদেশি স্টাইলে রান্না করার চেষ্টা করি গ্যাস লাগে তার জন্য মাইক্রোওভেনও আছে আমাদের বাড়িতে সমস্ত জিনিস দিয়ে রান্না করা হয় আর রান্না করতে গেলে তো এই সব জিনিস লাগবে এগুলো ছাড়া তো আমরা রান্না করতেই পারব না রান্নার সরঞ্জামের জন্য এগুলো আমাদের কাছে সব কিছুই অপরিহার্য একটা ছাড়া আর একটাকে আমাদের কখনোই সম্ভব নয় আমরা যদি গ্যাস না পাই রান্না করব কীভাবে রান্নাটাই তো সম্ভব হবে না তাই গ্যাস যেরকম লাগবে সেরকম আমাদের তোমার হাঁড়ি কড়া খুন্তি বাটি তার পরে সবজি তেল মশলা ঝাল সমস্ত কিছুই একে অপরের জন্য অপরিহার্য একে অপরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে তাই একটা ছাড়া আর একটাকে কোনোটাই সম্ভব নয় সমস্ত কিছুই আমাদের দরকার এই সরঞ্জাম গ্যাজেট জিনিসপত্র এগুলো ছাড়া আমাদের রান্না করাই অসম্ভব রান্না করতে গেলে এই সব তো লাগবেই আর রান্না করার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে রান্না করতে পারলে মন প্রাণ সব কিছুই ভালো লাগে এইগুলো ছাড়া কোনোটাই সম্ভব নয় তাই রান্না করতে গেলে মনে মানে মনের দিক থেকে একটা শান্তি পাওয়া যায় যে রান্না করলে রান্না করে সবাই খাওয়ালে এবং সবাই সেটা খুব প্রশংসা করলে খুবই ভালো লাগে সেটা মন থেকে অনেক বেশি হ্যাপি পাওয়া যায় অনেক বেশি মনে হয় যে না একটা ভালো অনেক স্যাটিসফাই লাগে যে রান্না করার মধ্যে রান্না ঘরের মধ্যে আমার রান্না ঘরেতে আমি সেরকমভাবে কাউকে ঢুকতে অ্যালাও করি না আমার একদম পছন্দ হয় না আমার রান্না ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপে রাখতে পছন্দ করি এর ফলে যদি ঠিকঠাক না রাখি অনেক ধরনের জীবাণু অনেক ধরনের পোকামাকড় এসে পড়বে এতে আমাদের কী হয় রান্নার মানটাকে অনেক খারাপ করে দেয় রান্না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং হেলদি এবং স্বাস্থ্যসম্মত বজায় রেখে রান্না করতে হয় না হলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতি হয় আমাদের নানা রকম রোগের সৃষ্টি করতে পারে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাতে আঢাকা খাবার খেলে আমাদের নানা রকম রোগের সৃষ্টি হয় সব দিক থেকেই বজায় রাখতে হয় এবং রান্না করার পর সমস্ত কিছু জিনিস গুছিয়ে ধুয়ে মেজে পরিষ্কারভাবে রাখাটা উচিত বলে আমি মনে করি